কিছুদিন আগেই মন্দারমণিতে একটি রিসর্ট ভাড়া করে আমাদের বিদ্যালয়ের মাধ্যমিকের যে দলটি ছিল সেই দলটির একটি পুনর্মিলন উৎসব আয়োজিত হয় সেইখানে আমি গিয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল অনেক বন্ধুদের সঙ্গে নতুন করে যোগাযোগ হল অনেক বন্ধুদের চোখের সামনে প্রায় সাতাশ বছর পর দেখলাম এবং দুদিনের জন্য যেন আবার নিজের ছোটবেলাটা ফেরত পেয়েছিলাম